আমার বাড়ির খুব কাছে অবস্থিত গনগনি গনগনি একটি আঞ্চলিক পর্যটন কেন্দ্র গনগনিতে রয়েছে পাহাড় এবং পাহাড়ের পাশ দিকে বয়ে গেছে একটি নদী পাহাড় থেকে নদী এবং নদীর পাশে থাকা গাছ এবং জঙ্গল অপূর্ব দেখতে লাগে শীতকালেতে এই গনগনিতে প্রচুর আঞ্চলিক পর্যটনদের ভিড় হয় কিন্তু পরিকাঠামোর দিক থেকে ততটা উন্নত না হওয়ার জন্য এখানে কোনো বাইরে থেকে বা বিদেশ থেকে কোনো পর্যটকরা আসে না আমার মনে হয় যদি এই গনগনির উপর একটু নজরদারি করা হয় এবং পরিকাঠামো দিক থেকে উন্নত করা হয় তাহলে বাইরে থেকেও গনগনিতে পর্যটক আসা শুরু করবে গনগনিকে বলা হয় পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন তো আমার মতে এটার প্রতি আমাদের একটু নজর দেওয়া উচিত